আমি একটি নতুন ছবি আঁকার আগে সব্বার প্রথমে যেই ছবিটা আমি আঁকবো সেই ছবিটা আমি ভালো করে লক্ষ্য করি এবং লক্ষ্য করার পর আমি সেই ছবিটার যেই স্থানগুলোতে আমার মনে হয় যে আঁকাটা একটু কষ্টকর আছে সেই সব স্থানে আমি সেই ছবিটার উপরে দাগে বোলাই এবং যখন আমার সেই ছবিটা সেই স্থানটা খুব ভালোভাবে আমি আঁকতে পেরে যাই তারপরে আমি কি করি সে ছবিটা আঁকাটা আঁকতে শুরু করি এবং ছবিটা আঁকার সময় আমি খুব ভালো করে সেই ছবিটা লক্ষ্য করি এবং সেই ছবিটার সমস্ত রকমের যে ছোটো বড়ো এবং মাঝারি ইত্যাদি যেই সব সিনারিগুলো আছে সেই সব সিনারিগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি এবং আমি কোনো ধরনের অফলাইন বা অনলাইন উৎস ব্যবহার করি না ছবি আঁকার সময় ছবি আঁকার আগে আমি যেই ছবিটা আমি আঁকবো সেই ছবিটা আমি অনলাইনে বা অফলাইনে থেকে আমি দেখে নিই কিন্তু ছবি আঁকার সময় আমি কোনো ধরনের অনলাইন বা অফলাইন উৎস আমি ব্যবহার করি না এবং আমি যেই ছবিটা আঁকি সেই ছবিটা সম্পূর্ণভাবে আমি নিজের হৃদয় থেকে আঁকি এবং সুন্দর যাতে হয় তার জন্য আমি শান্তি মাথাতে ছবি আঁকি এবং একটি নির্জন ঘরে ছবিটি আঁকি যাতে সেখানে আমাকে বিরক্ত করার কেউ না থাকে আমি যাতে ছবিটি খুব ভালোভাবে আমার ছবি আঁকার খাতাতে তুলে ধরতে পারি যার ফলে আমার ছবিটি খুব সুন্দর হয় এবং এই ছবিটা আঁকার সময় আমার সময়টা অনেক সময় লেগে যায় যার ফলে একটা ছবি আঁকতে আমার তিন থেকে চার ঘন্টাও সময় লেগে যায় কিন্তু যাতে আমাকে ওই সময় কেউ বিরক্ত না করে তার জন্য আমি একটা নির্জন ঘরে ছবিটা আঁকি এবং সময়ের সাথে সাথে ছবিটা আঁকি কিছু ছবি এমনও থাকে যেই ছবিটা আমি অর্ধেকটা এখন এক আঁকি এবং অর্ধেকটা কিছুদিন পর আঁকি বা কিছুক্ষণ পর আঁকি মস্তিষ্ক ঠান্ডা অবস্থায় আমি ছবি আঁকি যার ফলে আমার ছবিটা খুব সুন্দরভাবে আমার খাতাতে ফুটে উঠে